আগে আমাদের জামাকাপড় বা ছেলেদের ইস্কুলের ড্রেস যেসব জিনিস বোতাম লাগানো বা এমনি সেলাই এই একটু হয়তো হালকা করে একটু সেলাই করে দিতে হচ্ছে ফিটিং করে দিতে হচ্ছে সেসব আগে আমার হাতেই করতাম তো এখন আমার মনে হল দেখে সমস্ত কিছু দেখে সব জায়গায় যে একটা ম্যাশিন যখন বেরিয়েছে একটা ম্যাশিন কিনি ম্যাশিন কিনলাম মেশিন ট্যাশিন কিনে আমরা ঘরে ছেলেদের বাড়ির যে কোনো বাড়ির কাজ করি ভালই লাগে বা অন্যান্য কারো অন্য লোক দেয় এটা ওটা সেটা সেলাই করতে সেটাও টুকটাক করলাম কিছু পয়সাও সংসারে উপার্জন হল সংসারেও কিছুটা সাহায্য হলো উপরন্ত আমার কাজ টাজ হলো বাড়িরও কাজ হল বা লোকেরও কাজ করলাম